হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ দেয়া হচ্ছে আচ্ছা আচ্ছা আমার লোকেশান হচ্ছে আপনি কোথায় আছে বলুন আচ্ছা দুশো ছেচল্লিশ নম্বর রোড তাই তো আচ্ছা আপনি ন্যাওদার মোর চেনেন তো ওখান থেকে দুশো ছেচল্লিশ বাস যাচ্ছে এবং ডায়মনগামী অটো যাচ্ছে আপনি যে কোনো একটা গাড়িতে ওখানে উঠবেন ওখানে থেকে আসবেন ভাদুরা হ্যাঁ তো ওখান থেকে একটা বাঁ দিকে রাস্তা গেছে এবং ডান দিকে একটা রাস্তা গেছে তা আপনি বাঁ দিকের রাস্তায় যে ওটো অটো এবং টোটো যাচ্ছে ওখানে আপনি জিগেস করবেন যে এখানে ভাদুরা স্বাস্ত্যকেন্দ্র কোন জায়গায় তো আপনি ওখানকে জিগেস করবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না এক দিন ছুটি আছে তো রবিবার বন্ধ থাকে স্বাস্থ্যকেন্দ্র ঠিক আছে মানে ওই ভ্যাক্সিনের কাজটা বন্ধ থাকে এমনি সমস্ত কাজকর্ম চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনার সমায় মতো আপনি চলে আসতে পারবেন হ্যাঁ একদম প্রত্যেকটা সিরিঞ্জ আলা না না না একি সূঁচ ব্যবহার করা হয় না এখন কোভিশিল্ড চলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোভিশিল্ড হয় ঠিক কোভি শিল্ডই দেয়া চলছে বুঝলেন